আমি ইন্ডিয়ান আইডলের যে শো হয় সেই শো আমি কিছুটা কয়েকটা এপিসোড আমি দেখেছিলাম কিন্তু ইন্ডিয়ান আইডলের মতো মিউজিক রিয়ালিটি শো যেমন জি টিভি সারেগামাপা চ্যাম্পিয়ন আমি ওটা পুরো সিরিজটাই দেখেছি এবং তাতে আমার প্রিয় অংশগ্রহণকারী ছিল অনীক ধর এবং উনি চ্যাম্পিয়ানও হয়েছিলেন ওনার কণ্ঠে সেই পুরোনো দিনের স্বর্ণযুগের বিভিন্ন শিল্পী যেমন হেমন্ত মুখার্জী মান্না দে কিশোর কুমার তালাত মাহমুদ সতীনাথ মুখার্জী শ্যামল মিত্র মানবেন্দ্র মুখার্জী এদের গান তার গলাতে পুরোনো দিনের সেই স্বর্ণযুগের গান আমি শুনেছি এবং এবং প্রত্যেকেই সেই গানের অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তার প্রশংসা করেছেন যার জন্য উনি চ্যাম্পিয়ান হয়েছেন অনীক ধর এখনো পর্যন্ত সেই বাংলা গানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নিজের নতুন গান তো আছেই তার সঙ্গে সেই পুরোনো দিনের সেই স্বর্ণযুগের মান্না দে হেমন্ত মুখার্জী কিশোর কুমারের সেই বাংলা পুরনো দিনের গানগুলোকে উনি যে এখনো বাঁচিয়ে রেখেছেন তার কণ্ঠে নতুন প্রজন্মের মানুষ নতুন প্রজন্মের ছেলে মেয়েরা সেই গানকে শুনতে পাচ্ছে তার সাথে রবীন্দ্র সংগীত নজরুলগীতি বিভিন্ন যে লেখকের গান রয়েছে এই আমাদের বাংলায় তার গানগুলোকে অনীক ধর আজ বাংলা গানকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমরা আশা করি তার গলায় আমরা আরো পুরোনো দিনের এবং নতুন আরও ভালো ভালো বাংলা গান শুনতে পাব ইন্ডিয়ান আইডলের মতো টিভি টিভি জি টিভি সারেগামাপা চ্যাম্পিয়ন এখনো হচ্ছে এবং এখনো সব নতুন নতুন ছেলে মেয়েরা গাইতে আসছেন তাদের নিজের কণ্ঠ নিয়ে এবং তাদের প্রতিভা নিয়ে আমি আশা করব তারা আরও বাংলা গানকে এগিয়ে নিয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কাছে